পনেরো হাজার একশো বাষট্টি একুশ হাজার দুশো বাহান্ন তেত্রিশ হাজার তিনশো বাষট্টি একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ তেতাল্লিশ হাজার দুশো তেইশ